আমার প্রিয় বাংলা শব্দ হলো মা হ্যাঁ আমি বাংলাভাষী এবং আমি তা নিয়ে গর্ববোধ করি কারণ বাংলা পৃথিবীর সব থেকে মিষ্টি ভাষা আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন আপনার কথা বলা অন্যদের খুবই ভালো লাগবেন এবং তাদের আপনাকে খুবই পছন্দ হবে তাছাড়াও বাংলা ভাষা অন্যান্য ভাষার মতোন অতো জটিল ভাষা নয় বাংলা ভাষা প্রাথমিকভাবে কঠিন লাগলেও পরবর্তীতে আপনার তা খুবই সহজ এবং ভালো লাগবে